অবশ্যই আমি আমার এলাকার ট্রাভেল কোম্পানি বা ট্রাভেল এজেন্টদের সম্পর্কে জানি যেগুলো খুবই ভালো তারা মানুষকে সহযোগিতা করে বিভিন্ন দেশে বিভিন্ন বিদেশে বিভিন্ন ছোটো ছোটো জায়গাতে যাওয়ার জন্য মানুষকে সহযোগিতা করে সব থেকে মজার যারা এই ব্যবসার সাথে আমার এলাকার মানুষরা যুক্ত তারা মানুষকে এত সুন্দর গাইড করে যে যার যেমন টাকা তাকে সেরকম জায়গা তারা চুজ করে দেয় যে আপনার এই ধরণের টাকা আছে তাইলে আপনি এই জায়গাতে গিয়ে ঘুরে আসুন এতে কি হয় না মানুষ তার নিজের সাধ্য মতো সেই টাকা খরচা করে ঠিক জায়গাতে গিয়ে ঘুরে আসে এবং এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য সেখানকার সুন্দর পরিবেশও তারা পায়